হ্যাঁ তরুণ তরুণীরা যে ক্রমবর্ধমান রোগের সম্মুখীন হচ্ছে সে সম্পর্কে আমার মতামত আছে যখন যেমন এখনকার তরুণ তরুণীরা মানে ঠিকমতো করে খাওয়া দাওয়া করছে না টাইমে তারা খাবার খাচ্ছে না এবং ফোন দেখে দেখে তারা কী সব প্রত্যেকটা দিন তারা ফোন দেখে দেখে খাবার খায় যেহেতু সেই খাবারে কত খাবারটা যেখানে তোমার দশ মিনিট বা কুড়ি মিনিট লাগছে খেতে সেখানে তাদের এক ঘণ্টা লেগে যাচ্ছে ফোন দেখে দেখে খাবার খেতে সেই কারণে বাইরের দূষিত কিছু উড়ে এসে খাবারে পড়ছে সেই কারণে সেই খাবারটা দেরি করে যখন শরীরের মধ্যে যাচ্ছে তার থেকে প্রচুর রোগে আক্রান্ত হচ্ছে যেমন গ্যাস অ্যাসিডিটি অম্বল বদহজম পায়খানা বমি এইসব রোগে তারা আক্রান্ত হচ্ছে জড়িয়ে পড়ছে যেমন তোমার জীবনধারা তাদের ফোন স্মার্টফোন এখন ব্যবহার করে অতিরিক্ত কানে হেডফোন নিয়ে আওয়াজ শোনা গান শোনা এবং চোখ মানে অতিরিক্ত লাইটে সে স্মার্টফোনকে দেখা সে লাইটের কারণে চোখের ক্ষতি হচ্ছে এবং হেডফোনের কারণে ব্রেনের সমস্যা হচ্ছে সেইখানে তাদের অতিরিক্ত ব্রেন হ্যামারেজ হয়ে যাচ্ছে সেখান থেকে তাদের প্রচুরই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং কষ্ট পাচ্ছে সেক্ষেত্রে তারা যখন স্কুল টিউশন যাচ্ছে সেক্ষেত্রে লেখাগুলো ভালো করে তারা দেখতে পাচ্ছে না পড়তে পারছে না এবং ব্রেনে ধরে রাখতে পারছে না সে কারণে প্রচুরই তাদের অসুবিধা হচ্ছে তাদের জীবন জীবনধারাটা সর্বদাই কি লোপ পাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব এগুলো যেন তারা সর্বদাই কমাতে পারে এবং তাহলে ওদের জীবনধারাটাও খুব সুন্দর হবে পরিবর্তন হবে খাদ্য অভ্যাসটাও ভালো হবে